আমার দ্বারা পরিচালিত কোনো ফটোগ্রাফি কর্মশালায় অংশগ্রহণ করিনি তো আমার জানা যে আমি আমাদেরই পাড়ার এক দাদার কাছে ফটোগ্রাফি শিখেছিলাম প্রায় এক বছর ধরে তো তার কাছে প্রতিদিনই যেতাম ফটোগ্রাফি শিখতে তো এটা শেখার কারণ হলো যে আমরা যে ছবি যে তুলবো তো তার সামনের জন কীভাবে দাঁড়াবে বা কীভাবে সে কোন ভঙ্গিমায় দাঁড়াবে বা পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিরকম পজিশানে থাকবে বা কিরকমভাবে থাকবে এই ধরণের জিনিসগুলো জানার জন্য আমাদের শেখা দরকার আর এই ছবি তোলার আরেকটি উদ্দেশ্য হলো যে আমরা যে বর্তমানে যে জায়গাতে রয়েছি বা যে ধরণের ছবি তুলছি এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতে দেখা যাবে যে আমরা আগে বা কিছু দিন আগে বা কয়েক বছর আগে বা আমাদের অতীতে যে সব যে ছবিগুলো তোলা হয় তো এগুলো কিরকম তখন আমরা ছিলাম আর এখন কিরকম হয়েছি তো এগুলো এই সব পুরনো ছবি দেখার পরে আমরা নিজেদেরকে একটু আনন্দ বোধ করি যে আমরা পুরনো দিনে এতোটাই আনন্দ করি